যোগ ব্যায়াম অনুশীলন করলে শুধুমাত্র শরীর নয় মনও ভালো থাকে যারা ব্যায়াম করে তারা কিন্তু জানে আর যারা করে না তারা তো জানেই না কারণ ব্যায়াম করার ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নড়া চড়া পায় তাতে কোরে আমাদের রক্ত সঞ্চালনটা ভালো হয় আর রক্ত সঞ্চালন যখনই ভালো হয় তখন কিন্তু আমাদের হজম শক্তি বাড়ে এবং কর্মক্ষমতা বাড়ে এবং খাদ্য গ্রহণের প্রবণতা বাড়ে কারণ ব্যায়াম করার পরে যখন আমরা হালকা কিছু খেয়ে কোনো কাজ করতে যাই তখন দেখা যায় যে আমাদের শরীরের উদ্যমটা পাই আমরা কারণ কী কারণ হলো ওই যে ব্যায়াম ব্যায়ামের ফলে আমাদের শরীর যদি সুস্থ সবল হয়ে যাচ্ছে তার ফলে আমরা কিন্তু এনারজেটিক পাচ্ছি আর শরীর যদি ভালো থাকে তালে মনটা কিন্তু আমাদের ভালো থাকবে আমি যে কাজে যাচ্ছি সেই কাজ যদি আমার সফল হয় তবেই তো আমার মন ভালো থাকবে আর আমি যে কাজে যাবো যদি না সফল হয় যদি আমার শরীরে অলসভাব থাকে তাহলে কিন্তু আমার মন ভালো থাকবে না সেই জন্য বলছি যে শরীর ভালো থাকলে মন ভালো থাকবে আর মনের সঙ্গে একটা আত্মার যোগাযোগ আচে সুতরাং এদের ভারসাম্য এইভাবেই বজায় থাকে